গান আমি সেভাবে ছোটবেলা থেকে কোনো গুরুর কাছে শিখিনি গান আমার একটি ভালো লাগার জায়গা মন খারাপ থাকুক আর মন ভালো থাকুক আমি সবসময়েই গান শুনতে বেশ পছন্দ করি আর গান সেভাবে ছোটবেলা থেকে শেখা হয়নি এমনি টিভি বা ফোনে দেখে পরেই আমি কিন্তু ফাঁকা সময় বা অবসর সময় একটু গুনগুন করে গান গাই তা গুনগুন করতে করতেই কিন্তু অন্যরা অনেকবার বলেছে যে তোর গানের গলা কিন্তু ভালো তুই যদি শিখতিস তাহলে কিন্তু ভালো হতো কিন্তু সেভাবে ছোটবেলা থেকে বাড়ির কেউই সেভাবে আগ্রহ দেখায়নি আমি হয়তো দেখিয়েছিলাম কিন্তু হয়তো তেনাদের ইচ্ছে ছিল না সেইজন্য আমার গান শেখাটা হয়ে ওঠেনি